ব্যাঙ্কিং সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কিং একটা খুবই জটিল জিনিস কারণ সাধারণ মানুষেরা অত সুদ বা সুদের কত পার্সেন্ট হার এই সমস্ত জিনিস নিয়ে অতটা বোঝে না তাই তারা মাঝেমধ্যে ব্যাঙ্কে যেতেও ভয় পায় এই জন্য নাগরিকদের জন্য ব্যাঙ্কিং সহজতর করার জন্য ব্যাঙ্কের সাথে সম্পর্কিত কিছু স্কিম যেগুলো সরকার সাধারণ মানুষের উন্নতি এবং তারা যাতে ব্যাঙ্কের ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারে এবং তাদের কাছে ব্যাঙ্কিং ব্যাপারটা খুবই সহজ হয় সেই জন্য অনেক স্কিমই বার করেছে এই জন্য তার মধ্যে কিছুগুলো হল জনধন খাতা প্রাথমিক ব্যাঙ্কিং খাতা জনসঞ্চয় খাতা স্টার্টআপ লোন স্কিম এই সমস্ত স্কিমগুলোর মাধ্যমে সাধারণ মানুষেরা জানতে পারে খুব সহজে যে কীভাবে ব্যাঙ্কের সাথে লেনদেন করতে হয় তারা কীভাবে লোন পেতে পারে এবং তাদেরকে কত করে কত পার্সেন্ট হারে সুদ দিতে হবে এবং কীভাবে তাদেরকে টাকাগুলো কিস্তিতে মেটাতে হবে এই সমস্ত সম্পর্কে এই স্কিমগুলি সাধারণ মানুষকে জ্ঞান প্রদান করে এছাড়া প্রাথমিক খাতার মাধ্যমে কোনো সাধারণ মানুষ তার ব্যাঙ্কে খাতা খুলতে পারে এবং সেই খাতাতে তার রোজগার বা পুঁজি সেইখানে জমিয়ে রাখতে পারে এতে চুরিরও অনেকটা সম্ভাবনা কমে যায় এবং অন্যান্য মানুষের হাতে টাকা চলে যাওয়া ভুল করে বা টাকা পড়ে যাওয়া এই সমস্ত ঘটনাগুলোর থেকেও রেহাই পাওয়া যায় সাধারণ মানুষ অতি সহজে তাদের টাকা ব্যাঙ্কে সুরক্ষিতভাবে রাখতে পারে এবং তাদের যখন প্রয়োজন তখনই সেই টাকা তুলে নিতে পারে এবং তারা যদি সেই টাকাগুলো বাড়িতে রাখে তারা সেই তাতে কোনো রকম সুদ পাবে না কিন্তু যদি ব্যাঙ্কে রাখে সেইক্ষেত্রে তারা তাদের রাখা টাকা অনুযায়ী প্রত্যেক মাসে তারা সুদ পেতে থাকবে